হ্যাঁ আমি এটাতে ভীষণভাবে ভুক্তভোগী কেননা আমার বাড়ির পাশে একটা হাতপাম্প আছে যেটা দিয়ে অনেক মানুষই হাতে পাম্প করে জল তোলে এবং তাদের বাড়ির প্রয়োজন মেটায় যে জলের প্রয়োজনে আমরা এই গ্রীষ্মের দিনে যখন সেই হাতপাম্পে করে জল তুলতে যাই দেখি পাম্পের পর পাম্প করেই যাচ্ছি কিন্তু জল বেরোতে চাইছে না হঠাৎ করে জল আসা কমে যাচ্ছে তখন বারবার প্রয়োগের পর সেটা থেকে জল বেরোয় এবং সেই জল আমাদের আশেপাশের বাড়ির চারিদিকে সমস্ত মানুষের আকাঙ্ক্ষা মেটায় কিন্তু যতটা পরিমাণ জলের দরকার সেই প্রয়োজন এই হাতপাম্প মেটাতে পারে না গ্রীষ্মের দিনে বিশেষ করে বর্ষাকালে এই হাতপাম্প ব্যবহার করে জল পাওয়া যায় কিন্তু গ্রীষ্মকালে এই হাতপাম্প ব্যবহার করে জল পাওয়া যায় না